হ্যাঁ বলুন না এখনও তো করোনার ভ্যাকসিন নিইনি কিন্তু আমি তো ভ্যাকসিন নেব না কিন্তু ভ্যাকসিন নিলে আমি তো শুনেছি যে শরীর খারাপ হয় জ্বর আসে কিন্তু কিন্তু আমার বাড়িতে একজন ভ্যাকসিন নিয়েছিল তো ওঁর একটু শরীর খারাপ হয়েছে তো এই জন্যই তো একটু ভয় লাগছে

কিন্তু ভ্যাকসিন নিলে মারা যাবে না এমনকি গ্যারান্টি আছে কিন্তু ভ্যাকসিন নিলে আর সুবিধার কি আছে তো কিন্তু ভ্যাকসিন যে নেব তো ভ্যাকসিন নিতে যাওয়ার যে যেখানে যাব সেখানে তো আরো অনেক করোনা রুগি রয়েছে তো তাদের সাথে থেকে করোনা তো হতেই পারে হ্যাঁ ভ্যাকসিন যে নেব কোথায় নিতে যাব ঐখানে ভ্যাকসিন নেওয়ার জন্য কি প্রতিদিন কি অনেক প্রচুর লোক আসে হুম কিন্তু আচ্ছা ঠিক আছে কত কত তারিখে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ঠিক টাইমে পৌঁছে যাব হ্যাঁ ঠিক আছে